আমাকে আমার জীবনে অনেকই বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাদের মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হল যখন আমার দাদু হঠাৎ করে মারা যান তখন আমার বয়স শুধুমাত্র পাঁচ বছর যখন আমার দাদু হঠাৎ মারা যান ওড়িশাতে যখন আমার দাদু মারা যান তখন আমাদের ঘরের কারও মানসিকতা ঠিকমতো ছিল না এবং সে সময়ে আমার পড়াশুনারও ক্ষতি হয়েছিল অনেকটা আমার দাদু মারা যাওয়ার পর আমাদের ওড়িশা থেকে পুরুলিয়াতে চলে আসতে হয় আর তারপর থেকেই পুরুলিয়াতে আমার পড়াশোনা পড়াশোনা হয় এখানে এখানেই পুরুলিয়াতে পড়াশোনা শুরু করতে এখানেই আমার সব চ্যালেঞ্জ শেষ হয়ে যায় না তারপরেও জীবনে মধ্যে আরও বড় বড় চ্যালেঞ্জেস আসতে থাকে যেমন যখন আমি শুধুমাত্র